হ্যাঁ হ্যালো কে বলছেন হ্যাঁ বলুন হ্যাঁ চলে আসুন কতটা লাগবে ও প্রদীপ আছে ঘন্টা আছে শঙ্খ আছে আপনি যা চাইবেন মোটামুটি পূজার সমস্ত সরঞ্জাম আমার দোকানে আছে হ্যাঁ বলুন হ্যাঁ

আর কী আর কী বলুন ও তাহলে কোথা থেকে আসবেন আপনি ও আমার মার্কেটটা হচ্ছে শিয়ালদা মার্কেট আমার আপনি বাঁকুড়া থেকে সোজা শিয়ালদা হাওড়া চলে আসুন হাওড়া থেকে যে কোনও গাড়িতে শিয়ালদা আসুন হ্যাঁ হ্যাঁ ফোনপের সুবিধা আছে আপনি ফোনপেতে মারতে পারবেন হ্যাঁ আপনি কতটা মাল নিচ্ছেন আপনি যদি আমাদের টার্গেট ছাড়া মাল বেশি নেন তাহলে নিশ্চয়ই কয় কাট দেওয়া হবে আচ্ছা আচ্ছা হ্যাঁ কটার দিকে আসবে ঠিক আছে আমার দোকান এমনি সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকে আপনি তাহলে দশটা নাগাদ আসবেন আমি এরকম মাঝামাঝি টাইমে আসার আগে একবার ফোন করে আসবেন